দেখুন এভাবে প্রিয় অভিনেতা বলতে গেলে বা অভিনেত্রী বলতে গেলে তো অনেকেই আছেন তবে বাংলা জগতে আমার খরাজ মুখোপাধ্যায় বা শাশ্বত চক্রবর্তী এনাদের অনেক ভালো লাগে যিশু আবির ঠিক আছে তবু আমার খরাজ মুখোপাধ্যায় কমেডি অনেক আনন্দদায়ক বা অনেক মজাদায়ক অভিনয় করেন তিনি এই জন্য তাকে অনেক ভালো লাগে শাশ্বত অনেক বিভিন্ন ধরনের বা বিভিন্ন আঙ্গিকে তার যে অভিনয় এটাই মন কাড়ে আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালক অভিনয়ও করেন ওনার অভিনয়ও খুব দারুন লাগে আমার আর অভিনেত্রীর মধ্যে অপরাজিতা আঢ্য অনবদ্য দারুন লাগে ওনাকে